হ্যাঁ বলুন হ্যাঁ আমি ফুল বিক্রি আমি ফুল কিনি আর মানে আমি ফুল বিক্রি করি বলুন ও ফুল দরকার আপনার তো বলুন কী ফুল দরকার প্লাস্টিকের ফুল দরকার না অরিজিনাল ফুল দরকার অরিজিনাল ফুল বলুন আপনি হচ্ছে কোথায় কি কি সাজাবেন আমায় সেটা বলুন আর বিয়ের মণ্ডপ আচ্ছা ঠিক আছে বলুন ওই আপনার হচ্ছে গেট সাজানো পড়ে যাবে পাঁচ হাজার আর মণ্ডপ সাজানো পড়ে যাবে ওই সাত হাজার আট হাজার এখন কতো বড়ো কী করবেন সেইটা আমাদের দেখে তারপর আপনার সঙ্গে ওইটা বিষয়ে আলোচনা করলে ভালো হতো প্লাস প্লাস্টিকের ফুল কতো দু হাজার এক এক আর মণ্ডপ সাজানোয় হয়তো পাঁচ হাজার পড়তে পারে না প্লাস্টিকের ফুল অতো ভালো লাগবে না একটা অরিজিনাল ফুলের যেরকম সুন্দর লাগে প্লাস্টিকের ফুলে কী অতো সুন্দর লাগে ভালো লাগবে না হ্যাঁ হ্যাঁ গোলাপ ফুল আনতে পারবো গোলাপ ফুল রজনীগন্ধা গাঁদা ফুল আপনার কি কি লাগবে বলুন আপনি আচ্ছা ঠিক আছে তা আপনার কবে লাগবে সেটা বললেন না তাহলে আমার অর্ডার দিয়ে আনাতে হবে ফুল ও ওকে তেরো তারিখে হ্যাঁ ফাঁকা আছে আপনার লাগবে বলুন ও ঠিক আছে আমি তাহলে তেরো তারিখে যাবো গিয়ে আপনারা আপনি বাড়ি থাকবেন আপনার সঙ্গে দেখা করে আমি কথা বলে নেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ